এলাকাভিত্তিক আমাদের এলাকায় যেসব বা সমস্ত রেস্টুরেন্টগুলো আছে দারুণ দারুণ তারা খাবার তৈরি করে সেই সবগুলোর মধ্যে আপনজন আমিনিয়া হাজি হাজারি রাজ এদের খাবারগুলো সত্যি তুলনামূলক হারে ভাবনা চিন্তার বাইরে এইসব জায়গায় চিকেন মটন যেমন ধরুন বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু তারপরে দুপুরবেলা খাওয়ারের জন্য মাছ ডাল ভাত সবজি বিভিন্ন ধরনের সুন্দরভাবে তারা তৈরি করে এবং আমাদের খাওয়ার প্রয়োজন হলেও তারা সেটা পরিবেশন করে এটাই আর বড়ো কথা এর থেকে বড়ো কিছু আর জানার জায়গা নেই আর বলাধ নেই তাছাড়াও অনেক ছোটো খাটো চাউমিন হ্যাঁ তাছাড়া বিকালে চাউমিন মুঘলাই পরোটা তার সাথে এগ রোল এগুলো তো অবশ্যই আছে ভালো ধরা হ্যাঁ যেটা একবার আপনার খেলে এইসব রেস্টুরেন্টগুলো দ্বিতীয় আবার যাওয়ার ইচ্ছা থাকে মানসিকভাবে মন তৈরি হয়ে থাকে এদের এখান থেকেই খাবারটা খাবো ঠিক আছে